আমি কিছু খাবার জিনিসের নাম বলছি সেগুলো হলো ভাত মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও খিচুড়ি মুসুর ডাল মুগ ডাল খেসারির ডাল মাষকলাইয়ের ডাল মুসুর ডালের পকোড়া খেসারির ডালের পকোড়া কুমড়ো ভাজি পটল ভাজি আলু ভাজা কর কাঁকরোলের কার কাঁকরোলের ভাজা কাক কাঁকরোল কাঁকরোলের পুর পটল পোস্ত লাল শাক লাউ শাক মূলো শাক কচু শাক হেলেঞ্চা শাক পালং শাক নিরামিষ সবজি পনির আলুর রসা মোচার ঘন্ট আলু পটলের ডালনা সোয়াবিন আলুর সবজি ঝিঙে পাতুড়ি বরবটি ভাজা কাতলের কালিয়া ডাব চি ভাপ চিং ডাব চিংড়ি ইলিশ ভাপা শিং মাগুরের ঝোল রুই মাছের ঝোল পাবদা কালিয়া মাছের ছানা কইয়ের গঙ্গা যমুনা ভেপ ভেটকি পাতুড়ি গুড়া মাছের চচ্চড়ি পাঁঠার মাংস কষানো মুরগির মাংস ডিম কারি কাঁঠাল চিংড়ি ইত্যাদি